ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত সম্পর্কে একটি গৌরবান্বিত ইতিহাস রয়েছে যেটি প্রত্যেকটি ভারতীয় একটি গর্বের বিষয় আমার প্রিয় অভিনেতা হলেন দেব প্রিয় অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র আমি আবার প্রলয়ের মতো সিরিস দেখতে পছন্দ করি যেহেতু আমার প্রিয় অভিনেতা দেব তাই দেবের যে কোনো সিনেমার সেই প্রথম থেকে সব কটা সিনেমার গান আমার ভীষণ কাছের এবং ভীষণ আনন্দ পাই সেগুলোকে এছাড়াও এই ধরনের কমার্শিয়াল গান বাজনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতের প্রতি এবং অন্যান্য ধরনের ধ্রুপদাঙ্গ খেয়ালাঙ্গের যে কোনো গান সিনেমায় সৌ শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে যে প্রচলিত আছে সেগুলো আমাকে বিশেষ আকর্ষণ করে সেক্ষেত্রে শ্রেয়া ঘোষাল এবং বাংলার দিক দিয়ে রবীন্দ্রসঙ্গীত এবং অন্যান্য পুরনো গানের ক্ষেত্রে শ্রীকান্ত আচার্য আমার প্রচণ্ড ভালো লাগার একজন শিল্পী ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত দুইটি দু দুটি দু জনের অপর হ্যাঁ দুজ দুটি দুজনের পরিপূরক তাই এই চলচ্চিত্রতে সঙ্গীত আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তরুণ মজুমদার তার নিজস্ব ছবির মধ্যে প্রথম রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র সৃষ্ট রাবিন্দ্রিক সঙ্গীত চালু করেছিলেন এবং পরবর্তীতে আমরা বহু ক্ষেত্রে দেখেছি ঋতুপর্ণ ঘোষ ঘোষ থেকে শুরু করে অন্যান্যরা পরিচালকরা তারা এনেছেন এক্ষেত্রে কিছু দ্বিধা দ্বন্দ্ব থেকে শুরু করে আমরা অনেকগুলো ধরনের বিভ্রান্তি দেখতে পেয়েছি পরিচালকদের একাংশের মতে চলচ্চিত্র এবং স সঙ্গীত দুটি সমানভাবে তাৎপর্যপূর্ণ না হলে দর্শকের কাছে চলচ্চিত্র এবং অন্য ধারে সঙ্গীতের কোনো মান থাকে না তাই ভারতীয় চলচ্চিত্রের মান উন্নয়নের ক্ষেত্রে সঙ্গীত যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভারতীয় সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ভারতীয় মার্গ সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে চলচ্চিত্রের প্রয়োজন চলচ্চিত্র সেরকমই হওয়া উচিত যেখানে সো সত্যজিৎ রায়ের মতো একজন বিশ্ববিখ্যাত পরিচালক তার নিজস্ব চিহ্ন রেখে গেছেন ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীতে গুপী গাইন বাঘা বাইন থেকে শুরু করে অন্যান্য তার চলচ্চিত্র বা তথ্যচিত্র্যের ক্ষেত্রে তিনি একটি অসাধারণ জায়গা করে রেখে গেছেন যেটি আমার কাছে খুবই খুবই খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও পুরনো দিনের নচিকেতা ঘোষ এবং মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সকলের গান ভারতীয় সঙ্গীতের সেকালের গান হিসেবে থাকলেও আজও সেই চলচ্চিত্রের গান মানুষের মনে একটি বিশেষ জায়গা করে নিয়েছে